দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রধান সামাজিক কল্যাণ ও উন্নয়ন কর্মসূচি কর্মসূচি এবং উদ্যেগগুলি হলো শিক্ষার স্বাস্ত্য সেবা দারিদ্র বিমোচন নারী ক্ষমতা এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে শিক্ষা ব্যবস্থার জন্য সরকারি সাহায্য পাওয়া যায় যেমন মিড ডে মিল ক্লাস নাইন থেকে টেন টেন পর্যন্ত সাইকেল দেওয়া হয় স্টাইপেন্ডের টাকা দেওয়া হয় কন্যাশ্রীর টাকা দেওয়া হয় এছাড়াও বই খাতা ফ্রিতে পাওয়া যায় এখানে স্বাস্থ্যব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে আশেপাশে স্বাস্থ্যকেন্দ্র উপস্বাস্থ্যকেন্দ্র সেখানে ভালোভাবে চিকিৎসাও করা হয় বা কারোর যদি বড়ো রোগ হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে টাকা দিয়ে সেই রোগ সারানো হয় এখানে দারিদ্র বিমোচনের জন্যে সরকার থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষদেরকে সাহায্য করা হয় যেমন কন্যাশ্রী প্রকল্প স্বাস্থ্যসাথী যুবশ্রী এছাড়াও লক্ষ্মীভাণ্ডার রয়েছে তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর দেওয়া হয় কিষান কার্ডের টাকাও দেওয়া হয় তাছাড়াও সার বীজ এগুলো দেওয়া হয় বর্তমানে নারী ক্ষমতা অনেক বেশি এখনকার সময়ের নারীরা লেখাপড়া বেশি করছে বিদেশেও যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার নারীরাও খেলাধুলো পড়াশুনোয় অনেক উন্নত আমাদের এই এলাকায় অর্থাৎ যো দক্ষিণ চব্বিশ পরগনায় অনেক অঞ্চলে নারীরাই রয়েছে প্রধান এবং উপপ্রধান হিসাবে